হ্যাঁ আমি আমার বাড়ির বড়োদের কাছ থেকে ঘরোয়া পরামর্শ পেয়েছি যে প্রাণীদের যত্ন নিতে গেলে প্রাণীদের প্রাণীদের মতনই প্রয়োগ ব্যবহা প্রাণীদের সাথে ব্যবহার করতে হবে কারণ প্রাণীরা তো মানুষের ভাষা বুঝতে পারে না ওদের ভাষার মতনই ওদের ওদের সঙ্গে ব্যবহার করতে হবে ওদের সব মতনই করে চলতে মানে চলতে হবে ওরা যেটা পছন্দ করে সেটাই পছন্দ করতে হবে মানুষের সাথে পশুদের এটাই হচ্ছে ব্যবহার